যদি সুযোগ দেওয়া হয় তাহলে ভারত বা আমার রাজ্যের শিল্প শৈলগুলি আমি দেখাতে পারি অন্য দেশকে কারণ হাতের কাজ করতে আমাদের ভীষণ ভালো লাগে এখনকারের বাড়িতে বাড়িতে দেখতে পাওয়া যায় হাতের জিনিস তৈরি করতে তাই এ হাতের কাজে যদি সবাই মিলে এসে সহযোগিতা করে একটা নির্দিষ্ট সময় বের করে হাতের কাজ করেন তাহলে আমরা এই দেশ থেকে অন্য দেশকেও নিয়ে যেয়ে সেটা বিক্রি করতে পারি তাদেরকে দেখাতে পারি যে তানারাও কিন্তু ভালো দামেই সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে কিনে থাকেন যেমন ব্যাগ মাদুর এরকম অনেক জিনিস আমরা হাতের কাজে কিন্তু তৈরি করি সোয়েটার চাদর আরও বহু কিছু থাকে তাদের মাঝেও অনেক কিছু ছোটোদেরকেও কিন্তু আমাদের এই হাতের কাজে আমরা উৎসাহ করি কারণ এই ছোটোরাও কিন্তু ভালোবেসে এই হাতের কাজকে দেখেছেন তাই এ হাতের কাজটা আমাদের কাছে যেন ভীষণভাবে ভালো লাগে এই হাতের কাজ আমরা এই দেশ থেকেও অন্য দেশকে দেখাতে চাই কারণ অন্য দেশের লোকেরা সব চাকরি বাকরি করে তারা সব ব্যস্ত কিন্তু এখানকারের সব হাতের কাজ নিয়ে ব্যস্ত ইনারা মনে করেন যে ব্যবসাটাই আমাদের প্রধান মূল লক্ষ্য ব্যবসা যদি হাতের কাজ করে যদি আমরা আজ দাঁড়াতে পারি তাহলে চাকরির থেকেও আমাদের বেশি পয়সা হবে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারব তাই হাতের কাজ যদি আমরা দেশের বাইরে ওপারে যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা আ আমাদের অনেক লাভজনক হবে